ফটোগ্রাফির মেন উদ্দেশ্য হল ধরুন আপনার বয়স এখন পনেরো আর পনেরো বছর পর আপনি দেখবেন আপনার বয়স হয়ে যাবে তিরিশ তখন আপনি আপনার বয়সটা বেড়ে যাবে কিন্তু ফটোগ্রাফি একটি ফটো তুলে রাখলে আপনি ওই পনেরো বছর পর যখন আপনার এই ছবিটা দেখবেন তখন সেই একই খুশি একই আনন্দটা আপনি এই ফটোগ্রাফির মধ্যে পাবেন ফটোগ্রাফির মূল উদ্দেশ্য হচ্ছে জিনিসগুলোকে সময়গুলোকে ঠিক ফটোর মধ্যে ক্যাপচার করে রাখা আর ডিজিটাল ফটোগ্রাফির মধ্যে আর ফিল্ম ফটোগ্রাফির পার্থক্য ডিজিটাল ফটোগ্রাফি কোনো কোনো অনলাইনে কোনো ওয়েবসাইটে ফটো তুলে ছাড়াকে ডিজিটাল ফটোগ্রাফি বলে এবং ফিল্ম ফটোগ্রাফি হলো কাউকে কোনো ফিল্ম স্টারকে উদ্দেশ্য করে তার ফটো তোলাকে ফিল্ম ফটোগ্রাফি বলে আর যা আমি কোনো দিন ফটোগ্রাফিতে আনুষ্ঠানিকভাবে কারোর কাছেই প্রশিক্ষণ নিইনি আমি ছোটো থেকেই আমার ফটো তোলার ইচ্ছে ছিলো তাই আমি আমার বাবা ও মায়ের মোবাইল নিয়ে বিভিন্ন পশু পাখি প্রকৃতির ছবি তুলতাম তারপর আমি বড়ো হতে নিজের একটা ফোন কিনি তা এখন তাতেই আমি ফটো তুলি এইভাবে আমি ছবি তোলা শিখেছি ও ভালো ভালো ছবি তুলতে আমি আরও প্রশিক্ষণ নিতে চাই এবং প্রত্যেক দিন ভালো ভালো ছবি তোলার আমার খুব ইচ্ছা আছে আর আমার অনুপ্রেরণা হলো জন স্টিফ আর আমি এই ফটোগুলি এডিট করি বিভিন্ন অ্যাপ থেকে যেমন ক্যাপকার্ট রিমিনি শট ভি এন ভিটা আরও অন্যান্য অ্যাপ আছে যেমন পিকশার্ট স্ন্যাপচিট আরও অন্যান্য এবং আমি ইউটিউবও সাহায্য জন্য এই ফটোগুলি এডিট করতে আর এই অ্যাপগুলি একটি বিগিনারের পক্ষে খুবই ভালো ও সাহায্য করে খুব ভালো তাড়াতাড়ি ফটো এডিট করে ফটোকে এডিট করতে এবং এটাই ফটো তোলার আর আমাদের স্মার্টফোন দিয়েই এখন এই এমনভাবেই ফটো তুলি মানে আমি তো এখন আমার ক্যামেরা কেনার ইচ্ছা আছে কিন্তু আপাতত আমি একটা ফোন কিনেছি তাই ফোন দিয়ে আমি এখন এভ এমনভাবে ফটো তুলি এবং এডিটও করি